হ্যালো ডাক্তারবাবু হ্যালো ডাক্তারবাবু হ্যাঁ হ্যালো ডাক্তারবাবু আমি বলছি আমি শামুকতলা থাকি আলিপুরদুয়ার হাসপাতালে দেখাবো আসবো হ্যাঁ আমার প্রবলেম হলো আমার পেট ব্যথা আম আম ভাব স্যার অনেক ইসেতে ফার্মেসি থেকে ওষুধ খেয়েছি কিন্তু কমে না বমি ভাব আসে কিছু খেতে পারি না বদহজম হয়ে যায় আরে কবে দিন খেয়েচি ইসেতে থেকে দোকান থেকে কিনে খেয়েছি ফার্মেসির থেকে কিন্তু কমে নি দেখাই দেখাই করে আর দেখানো হলো না এখন ভাবলাম যে আলিপুরদুয়ার হাসপাতালে একটা ভালো ডাক্তার আছে তাই চলে এসছি এখন আলিপুরদুয়ার আপনার কাছে হ্যাঁ এ মানে প্রথম সূচনা হয়েছিলো আমি একটু ফাইড রাইস খেয়েছিলাম এরপরের থেকে পেটটা এরকম এখন আর কিছুতেই ঠিক হচ্ছে না যা খাই তাই মনে হয় বদহজম হয়ে যায় গ্যাস হ হয় অম্বল অম্বল ভাব বমি পায় হ্যাঁ ফ্রাইড রাইস খেয়েছিলাম আর মাংস খেয়েছিলাম হুম

ঠিকই ঠিক আছে স্যার আচ্ছা এই কি আলট্রাসোনোগ্রাফি করতে হবে আলটাসোনোগ্রাফি করতে হবে ঠিক আছে